স্থানীয় লোকজন নিজের নিজের ধর্ম খুব শ্রদ্ধা দিয়ে খুব ভালো ভালোভাবে তারা নিজের নিজের ধর্ম অনুসরণ করেন যেমন তারা তাদের সেই ধর্মগুলো ধর্মীয় গান পুজো করে বা পুজোর মাধ্যমে তা বার্ষিক যে অনুষ্ঠান হয়ে হয়ে করে তাদের দেবতাদের পুজো করে তো তারা নিজে নিজের ধর্ম তারা পালন করে

তো সবাই নিজের নিজের ধর্ম খুব ভালোভাবে শ্রদ্ধার মধ্য দিয়ে তারা পালন করেন